আমাদের গ্রামে ব্যবসা বলতে এখানে একটি গ্রামের ব্যবসা যেটা সবাই করে থাকেন সাইকেল করে আমাদের ওই পার্ক থেকে বালি তুলে নিয়ে গিয়ে এ শহরের যেখানে বিল্ডিং বা কন্সট্রাকশান এরিয়াতে ওখানে গিয়ে পরে বালি প্রদান করা এবং বস্তা হিসেবে বালির দাম নেওয়া এছাড়াও গ্রামের মানুষরা মানুষেরা চাষের ফসল বা খেজুরের রস যখন যেটা সময় যেগুলো হতে থাকে মানুষ গ্রামের মানুষরা সেগুলো নিয়ে গিয়ে শহরে বিক্রি করতে এবং সেখান থেকে সামান্য কিছু অংশ লাভ করতে থাকেন এইভাবে গ্রামের মানুষরা ব্যবসা করতে থাকেন আর এখানকার প্রধান ব্যবসা বলতে বালির ব্যবসাই বালি এখান থেকে সাইকেল করে বালি নিয়ে যাওয়া হয় বস্তা হিসেবে বালির দাম দেওয়া হয় আর খেজুরের রস তারপরে জুতোর ব্যবসা তারপরে মাছ মা ছেলে মিলিয়ে মা বাচ্চাদের সঙ্গে আরও অনেক কিছু ব্যবসা অনেক কিছু হয়